ভারতীয় সমাজ বিভিন্ন ধর্ম সমন্বয়ে গঠিত এখানে কলকাতাতে যেরকম বাঙালিও দেখতে পাওয়া যায় সেরকম খ্রিশ্চান ধর্মের মানুষদেরও দেখতে পাওয়া যায় মুসলমান ধর্মের মানুষদেরও দেখতে পাওয়া যায় আর অন্যান্য ধর্মর সম্পর্কে যেটা আমি পছন্দ করি সেটা হচ্ছে যে প্রথমে তো বাঙালি ধর্মে যেরকম দুর্গা পূজা আছে পুরো পাঁচ দিন ধরে দুর্গা পুজো চলে বিভিন্ন রকমের ইর প্যান্ডেল করা হয় বিভিন্ন জায়গায় সব ধর্মের মানুষ এসে সে দুর্গা পুজোর আনন্দে সামিল হন তারপরে মুসলমান ধর্মের কথা যদি আমি বলতে চাই তাহলে সেখানে যে তাদের যে মানে ঈদ উৎসব সেই ঈদ উৎসবে আমাদের এই কলকাতার বি মানে কলকাতার বিভিন্ন জায়গায় যেরকম জাকারিয়া স্ট্রিট বলতে পারি আমি সেইখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় ওই বিশেষভাবে এই ঈদ উৎসবের জন্য তারপর আমার একজন বন্ধুও আছে যার বাড়িতে আমার নিমন্ত্রিত নিমন্ত্রণ থাকে সেখানে তার মা আমাকে ভালোভাবে আতিথেয়তা করে তাদের বাড়িতে যা রান্নাবান্না হয় সেগুলো আমাকে খেতে দেন তো ঈদ উৎসবে যে আনন্দ সবাই মিলে বসে আড্ডা দেওয়া সেটাও খুব ভালোভাবে হয় আর যদি খ্রিশ্চানদের কথা বলতে যাই তাহলে খ্রিষ্টান ধর্মে পঁচিশে ডিসেম্বর যেটা বড়দিন হিসাবে ধরা হয় সেই বড়দিনে বিভিন্ন জায়গায় চার্চগুলোকে সাজানো হয় সেখানে কেক কাটা হয় বা সেই কেক বিভিন্ন ধর্মের মানুষদের দেওয়া হয় ভাগ করে দেওয়া হয় আর এই বড়দিনে চার্চেগুলো চার্চগুলোতে শুধুমাত্র খ্রিস্টান ধর্মের মানুষরাই নয় বিভিন্ন ধর্মের মানুষরা সেখানে গিয়ে বড়দিনের উৎসবে সামিল হন তাই এই তাই বিভিন্ন ধর্মের মধ্যে এই ধর্মগুলোর বিশেষভাবে আমার কাছে ভালো লাগে আর বৈচিত্রের মধ্যে ঐক্য বজায় রাখার জন্য নাগরিক হিসাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সব মানুষকে ধর্ম নিলে ধর্মটাকে সমানভাবে দেখা উচিত কোনো ধর্ম নিয়ে কোনো বাজে কথা বলা উচিত নয় কোনো ধর্মের মানুষের সাথে অন্য ধর্মের মানুষের ভেদাভেদ করা উচিত নয় কারণ এটা বলা হয় যে ধর্ম যার যার উৎসব সবার